আমি যে যে দুর্গম রাস্তা দিয়ে বাইকিং করেছি সেগুলো হলো যেমন আমি আমার বাইকিং করার খুব শখ এবং সেই বাইকিং করার ফলে আমাকে নানারকম জায়গায় ঘুরতে যেতে বা এ অ্যাডভেঞ্চার করতে আমাকে খুব ভালো লাগে যেমন এ সেসব দুর্গম রাস্তাগুলি হলো যেমন পাহাড়ের উপর দিয়ে যে রাস্তাগুলো রয়েছে সেই পাহাড়ের উপরের রাস্তা দিয়ে আমি অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসি এবং এ ছাড়াও পাহাড় বা বরফের রাস্তা যেগুলো রয়েছে বরফের রাস্তা পেরিয়ে যে যেখানে বাইকিং করতে হবে বরফ পড়ে যেখানে সেসব পাহাড়ের গা দিকে যেয়ে বাইকিং করার মজাটাই আলাদা সেই সব জায়গায় আমি বাইকিং করতে পছন্দ করি বা দুর্গম রাস্তা দিয়ে বাইকিং করেছি এবং এরপর যেটি রয়েছে সেটি হলো এই নদী জলাশয় ইত্যাদি পেরিয়ে যেমন ছোটো খাটো নদী রাস্তার মাঝে পড়ে এবং সেই সব রাস্তা পেরিয়ে আমি বাইকিং করেছি এগুলো আমার খুবই ভাল লাগে বা এরকম বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে বা দুর্গম রাস্তা অতিক্রম করতে আমার খুবই ভালো লাগে এবং আমি এগুলো আগেও করেছি